হ্যাঁ বলুন সে কী এখনও যায়নি আচ্ছা তাহলে অ্যাপের কিছু প্রবলেম হতে পারে আপনার আপনি ওখান ওই জায়গাটা রিফ্রেশ করুন

আচ্ছা আচ্ছা আমি দেখছি ব্যাপারটা দেখি আমি আমার ছেলেরা আসছে ওদেরকে আমি খোঁজ নিচ্ছি দেখি কোনও যদি টেকনিক্যাল ফল্ট হয় তাহলে আমি জানাচ্ছি হুম আপনি নির্দিষ্ট টাইমে যদি আপনার ওখানে না যায় তাহলে আপনি আর একবার জানাবেন আমাকে আমি আমার তরফ থেকে এই সাইডে আমি চেষ্টা করছি যাতে ওটা ঠিক টাইমে পৌঁছে যায় আচ্ছা এখানে তো অনেকগুলো ছেলে আছে আপনি একটু যদি ইনফরমেশান দেন যে কে করছে তাহলে এই বিষয়টা আমরা দেখতে পারি আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আপনি রাখুন আমি দেখছি আপনাকে জানানো হবে অসুবিধে নেই ও কে ঠিক আছে থ্যাংক ইউ